ঝাড়গ্রাম জেলার স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থা আগে একেবারেই উন্নত ছিলো না মানুষকে নানাভাবে অসুবিধার মধ্যে পড়তে হতো এখানে হাসপাতালে শয্যা সংখ্যাও খুব কম তাই এখানের মানুষদিগকে একটু অসুবিধা হলেই বাইরে যেতে হয় ডাক্তার দেখাবার জন্য কিন্তু এখন ঝাড়গ্রাম জেলায় জঙ্গলমহল এলাকা হিসাবে আমদের রাজ্য সরকার চিকিৎসা ক্ষেত্রে উন্নতি দেখানোর জন্য হাসপাতালে পরিষেবা ভালোই দিচ্ছে এবং ঝাড়গ্রাম জেলার চিকিৎসা সুবিধা পরিষেবা স্থানীয় মানুষদের চাহিদাকে পূরণ করেছে